সবথেকে শ্রেষ্ঠ রান্না আমি মাংস বানিয়েছিলাম এবং মাংসটা সত্যিই এত সুন্দর হয়েছিল খেতে এত সুস্বাদু হয়েছিল এবং সবাই বাড়ির যে সকলেই খেয়েছিল তো সত্যি সবাই খেয়ে এত খুশি হয়েছিল যে সত্যি আমি প্রথমবার রান্না করেই যে একটা মাংস এত ভালোভাবে রান্না করতে পারব সেটাকে সিদ্ধ হওয়া বা তার টেস্ট তার পরিমাণ মতো মশলা তেল সমস্ত কিছু এত সুন্দর হয়েছিল সম পরিমাণ হয়েছিল সত্যি সবথেকে শ্রেষ্ঠ আমি তো মাংস রান্না করতে প্রচুর প্রচুর ভালোবাসি আর কিন্তু রান্নাও কিন্তু খুব ভালো করতে পারি তো সেখান থেকে আমি কিন্তু অনেক কিছু অনেক কিছুই কিন্তু শিখেছিলাম যে কীভাবে কীভাবে মাংস রান্না করতে হয় কীভাবে বানাতে হয় এবং সমস্তটা মিশিয়ে সবই কিন্তু দারুণ হয়েছিল দারুণ